হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন হুম এক বাক্স বলতে তিনশো পিসেরও আছে একশো কুড়ি পিসেরও আছে আচ্ছা পঞ্চাশ পিসেও আছে আপনি কোনটা নেবেন বলুন দুটোরই দুটোরই সব কিছুরই তিনশো পিস করে একটা বক্স হয় একটা একশো থেকে একশো কুড়ি পিস হ্যাঁ পঞ্চাশ আছে ওগুলো তো বক্স নয় ডবল সিল প্যাকেটে হবে

কী কী লাগবে আরেকবার বলুন গোল্ডেক্সের লাগবে কি হ্যাঁ ছোট পতাকাগুলো বিক্রি হচ্ছে যেটা দুটো ক্রস করে থাকে ওই পতাকাগুলো বিক্রি করছি আর রিবন আছে তিনটে কালারেরই পেয়ে যাবেন সাদা কমলা এবং সবুজ হুম হুম হুম ওগুলো আছে না কমলাটা যেটা হাতের বলছেন ওটা তো আপাতত নেই আপনি যদি বলেন আমি অনিয়ে দিতে পারি কিন্তু রিবন যদি বলেন তাহলে তাই দেখবেন অতটা কম পরিমাণটা তো আনানো যাবেনা তাহলে আপনি দেখে নেবেন আর রিবনটা আমি দিতে পারবো আর আপনি কল আর পেন্সিল বললেন আর রবার ওগুলো বিক্রি আচ্ছা আপনি পেন্সিলটা কোন পেন্সিল নেবেন আপ্সরা ঠিক আছে তাহলে কল রাবার পেন্সিল কালো নীল পেন রিবন আর স্কেল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনি ঠিক কটা নাগাদ আসবেন আচ্ছা আমি দেখছি হ্যাঁ চুমকিটা দিয়ে দিতে পারবো আর গার্ডারটা আমি দেখছি ঠিক আছে ঠিক আছে